হ্যাঁ আমি মুরগি পুষি তারে মুরগি অনেক রকমের জাতির মুরগি আছে বা মুরগি আমি ধারো একটা মুরগি কিনলাম যার কাছ থেকে কিনছি আমি তার কাছে শুনবো যে মুরগিটা ভালো কি কীরকম ডিম পাড়ে কিরকম ছানা তোলে বা সে কত বড়ো হবে বা সে কীরকম তার মানুষ করলে কত দিন লাগবে যে বড়ো হতে সেইভাবে তার কাছে যখন কিনি তার কাছ থেকে আমি এটা শুনে নিই